অন্যান্য শহরের স্কুলগুলির তুলনায় আমার এলাকার স্কুলগুলি খুব ভালো আমাদের স্কুলের অনেক শ্রেণীকক্ষ আছে খুবই বড়ো বড়ো শ্রেণীকক্ষ প্রতিটি শ্রেণীকক্ষেই আছে ফ্যান আছে এসি আছে আমাদের স্কুলের ওই মানও খুব খুবই উন্নত তাছাড়া আমাদের স্কুলে ডিজিটাল শিক্ষাদানেরও ওই ব্যবস্থা আছে ওই অনেক সময় স্মার্ট কম্পিউটারেই ক্লাস করানো হয় ক্লাস করানো হয় তাছাড়া ওই স্কুলের ইউনিফর্ম আকারের পার্থক্য আছে যেমন আমাদের স্কুলে ইউনিফর্ম ওই ছেলেদের সাদা হয় আর মেয়েদের ফ্রক আর আর বড়োদের ওই বড়ো মেয়েরা শাড়ি পরে কিন্তু কিন্তু শহরের স্কুলগুলি নীল সাদা গোলাপি সাদাও হয় তাছাড়া প্রতিটি প্রতিটি প্রতিটি শ্রেণীকক্ষ খুব বড়ো বড়ো হয় প্রতিটি শ্রেণীকক্ষের মানও খুব বড়ো বড়ো প্রতিটি শ্রেণীকক্ষে প্রচুর বেঞ্চ আছে প্রতিটি শ্রেণীকক্ষেই প্রচুর ফ্যান আছে ইত্যাদি খুবই ভালো